দক্ষিণ চব্বিশ পরগনায় জেলার অর্থনৈতিক চালক বলতে যেমন অর্থনৈতিক চালক বা হাতের কাজ যেমন চাষবাস তো আছেই তাছাড়া মাটির জিনিসপত্র তৈরি করা হাতের কাজ বলতে গেলে ধরো কেউ কেউ আছে সেলাই করে বিউটি পার্লারের কাজ করে তাছাড়া মাটির জিনিসপত্র বানায় মূর্তি বানায় তাপর যে এবার পাড়ার মধ্যে বেশিরভাগ মালা গাথা তাপরে শাড়ির চুমকি বসানো এগুলোই দেখা যায় আর জেলায় কারখানা বলতে গেলে কারখানা হল ঝেমন ব্যাগের কারখানা চামড়ার কারখানা তা পরে হ্যান্ড গ্লাভসের কারখানা সমস্তই আছে আর রাজা এগ্রো রাজা এগ্রো ইন্ডাস্ট্রি এবং কালীপদ প্যাকেজিং ইন্টাস্টি ইন্ডাস্ট্রি শ্রী জি ইস্পাত কর্পোশন কর্পোরেশন এবং রুটির কারখানা আছে বিস্কুটের কারখানা আছে আরো বিভিন্ন জায়গায় যে মুড়ির চাল নিয়ে যে মুড়ি ভাজে সেই মুড়ি ভাজারও কোনো কোনো জায়গায় কারখানা আছে